জ্যৈষ্ঠ মাসে রামকেলি মেলা রথের মেলা তারপর মাঘ মাসে সরস্বতী পুজো শরৎ মাসে দুর্গা উৎসব কালী পুজো তারপর বৈশাখে নতুন বছর হয় আমাদের তারপর পৌষ পার্বণ হয় পিঠে পুলি উৎসব হয় অনেক কিছুই হয়